ভারতবাসীর গুরুত্বপূর্ণ উৎসব এবং ছুটির দিনগুলো হলো দূর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা এটা আমরা সাধরণতভাবে মান্যতা দিই দূর্গা পূজা আমাদের বাঙালিদের জাতীয় উৎসব হিসেবে আমরা এটা মান্যতা দিই এই পূজা সাধারণত পাঁচটা দিন হয়ে থাকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই রূপে এই দিনগুলোতে ধায্য করে এই পূজাগুলো হয়ে থাকে দূর্গা পূজায় প্রসাদ দেওয়া থেকে প্রসাদ বিতরণ থেকে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়ে থাকে বিসর্জনের দিন আমরা প্রতিমাকে বিসর্জন দিয়ে দিই এবং কালী পূজা একটি রাত্রের জন্য হয়ে থাকে কালী পূজায় আমরা বাঙালিরা ভীষণভাবে আনন্দ উপলব্ধি করি এবং কালী পূজা আগের দিন রাত্রে আগেরকার দিনে যে সমস্ত জিনিসটা হতো শব্দ বাজি থেকে শব্দ বিভিন্ন রকমের বাজি পুড়িয়ে এই কালী পূজাটাকে খুব আনন্দের সহিত করা হতো কিন্তু বর্তমান এই কালী পূজার শব্দ দূষণের বিরোধিতা সরকার বর্তমান সেই কারণে আমরা শব্দ বাজিটাকে সম্পূর্ণ নিষিদ্ধ রেখে এবং খুব সুন্দরভাবে এই দূর এই কালি পূজাটাকে আমরা শ্রদ্ধার সহিত পালন করে থাকি সরস্বতী পূজাটাও একই ব্যাপার স্কুল কলেজের সমস্ত জায়গায় সমস্তভাবে এই পূজাটা হয়ে থাকে কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে আমি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব উন্নিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় এই পনেরোই আগস্টের দিনটাকে আমি আমার নিজের দিক থেকে আমি এটা মান্যতা দিই পনেরোই আগস্টে ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা পতাকা সমস্ত ভারতবাসী বিভিন্ন জাতির মানুষ সব একত্রিত হয়ে এই দিনটা আমরা ভারতের জাতীয় পতকায় উত্তোলন করি এবং জাতীয় সঙ্গীত দিয়ে আমরা সম্বোধন করে থাকি